হ্যালো এ ভাই কী করিস ও এখনো বেরাস নি দশটায় ডিউটি এ নটায় আজকে বের এখন স রেডি হচ্ছিস ও এই যাওয়া আসার সময় একা একা যাওয়া আসা করিস তুই ও ঠিক আছে অ্যাঁ বান্ধবীদের ওদের সবাইয়ের সাথে একসাথেই যাওয়া আসা কর দেখছিস তো রাস্তাঘাটের যা অবস্থা একটু মেয়েগুলো একটু সেফটি পায় একটুখানি ভরসা দিবি যে না আছিস তুই যতোই রাত হোক একটুখানি বাড়ি অবধি আগিয়ে তারপর আসবি হুট করে ও রাস্তাঘাটে ছেড়ে দিবি না খুব বাজে অবস্থা রাস্তাঘাটের এখন হ্যাঁ আমি তো বেরিয়ে গেছি আমি তো রাস্তায়ই আছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি সব সময় ফোন হ্যাঁ আমি তাও তাও তাও তোর চিন্তা হয় আমার ছেলে মেয়ে কেউই তো সেফ না আজকাল না কিন্তু মেয়েদেরকেও একটু বেশি সেফটি রাখতে হয় আজকাল কখন কীভাবে রাস্তাঘাটে কী হয়ে যায় কিচ্ছু বলার নেই তুই কখন বেরাবি ও এখান থেকে একসাথে বেরাস নাকি গিয়ে দেখা হয় ও হ্যাঁ মেট্রোর আসতে তো ওখানে তো ভিড়ের সময় তো বেশিই এই সব জিনিসগুলো হয় একটু সে একটু গার্ড করে করে দিয়ে নিয়ে যাওয়া আসা করবি ঠিক আছে তুই ক রেডি হ আমিও বেরিয়ে গেছি এই দেখ না রাস্তায় বেরিয়েছি কতো ভয়ে ভয়ে থাকতে হয় তাও তো বেরাতে হবে কিছু করার নেই আমরা তো সব সময় ভয়ে ঘরে গুটিয়ে থাকতে পারি না ঠিক আছে থাকিস ঠিক করে থাকিস ভালো করে যা হুম সাবধানে আসিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখলাম